হ্যাঁ বলুন হ্যাঁ সুবর্ণ গ্যারেজ থেকে বলছি বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ সব রিপেয়ার করে দেওয়া হবে তো আপনাকে আগে বলতে হবে গাড়ি কোন কোম্পানির গাড়ি মডেল কতো সেটা আগে বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডি এস ফোর ডি এস ফোরের গাড়ি তো হ্যাঁ তো আপনি যদি গাড়িটা নিয়ে আসেন মোটামোটি ধরেন আপনাকে একটু সময় দিতে হবে দু তিন দিনের মতো সময় দিতে হবে কারণ সব দেখে সব জিনিস নাও থাকতে পারে যদি আপনি সময় দিতে পারেন তাহলে আমরা করে দিতে পারি দু এক দিনের মধ্যে আর মেনলি আপনি আপনি আগে গাড়িটা নিয়ে আসেন কন্ডিশন দেখে আপনাকে বলে দিবো যে ক দিন লাগতে পারে তো তবু ধরে নিন দু এক দিন তো সময় লাগবে কিছু কিছু পার্টস তো আমাদের এখানে পাওয়া যায় না বাইরে থেকে নিয়ে আসতে হয় হ্যাঁ ধরেন তিন দিনের মতো লাগবে আর কি হ্যাঁ হ্যান্ড ওভার পেয়ে যাবেন তিন দিনের পর আপনি যা যা জিনিসের কথা বললেন আপনার মোটামোটি তারপরেও দেখতে গেলে ধরতে গেলে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মতো খরচা হবে আপনি এক কাজ করুন হ্যাঁ আপনার ওই সামনের ইসেটা আমাকে ছবি করে হোয়াটস অ্যাপ করুন আমি দেখি নিয়ে পরে আপনাকে আমি ফোনে জানিয়ে দিচ্ছি যে কী রকম টাকা পড়তে পারে আর কী ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইসে টুয়েন্টি ফোর ইনটু সেভেন ডে নাইট খোলা থাকে গ্যারেজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ